হ্যাঁ আমাদের বাড়িতে অনেক গাছপালাই আছে ফলের গাছ যেমন ধরুন আম আছে আম আছে জাম আছে জাম গাছ আছে আরও বিভিন্ন রকমের ফল গাছ আছে লি জামরুল গাছ আছে লিচু গাছ আছে আরও লেবু গাছ আছে অনেক কিছু গাছ আছে সেগুলো আমার আমি খুবই যত্ন করি তাদের ফল হলে আমি রাখ নিজেরা বাড়িতে খাই এবং বাজারে গিয়ে বিক্রিও করি আর যেমন সবজি গাছও আছে সবজি বাগান আছে আমাদের ম সারা মরসুম আমরা সবজি দিই তাতে চাষ করি সবজিতেও কোনো এমনি বিক্রি করি আমরা বাড়িতেও খাই আমাদের কিনতে হয় না কোনো জিনিস আর যেটা আছে আমাদের ধান চাষও করি আমরা বাড়িতে ধান চাষ লাগা ধান গাছ লাগাই এবার গাছ টাছ দিই যেসব ধান হয় ধানের খড়ও আমাদের গরু আছে গরু খায় এবং আমাদের যেসব গাছ টাছ আছে গাছের ডাল টাল শুকনো হয়ে গেলে আমাদের গাছ প্রচুর আছে সেসব গাচের ডাল পালা শুকনো হয়ে গেলে আমরা সেগুলো রান্না রান্নার কাজে ব্যবহার করি আর যেমন আছে যে ধরো আমি কোথাও চলে গেলাম সেটা আমার আমার শাশুড়ি বা আমার স্বামীকে বলে যাই আমার স্বামী আর আমি যদি যাই যদি বাড়িতে আমার শাশুড়ি থাকে তাহলে শাশুড়িকেই বলে যাই যে গাছপালাগুলো খেয়াল রাখবে যত্ন নেবে একটু দু এক দিনের জন্য যদি যাই তাহলে শাশুড়িকে বলে যাই শাশুড়ি করে সব কিছু এটুকুই